হ্যাঁ আমি ক্রিকেট খেলার ম্যাচ দেখি এবং আমি ক্রিকেট খেলাটি দেখতে খুব ভালোবাসি এবং খেলতেও খুব ভালোবাসি আমি এই খেলাটি বিভিন্ন স্টেডিয়ামে গিয়ে এবং বিভিন্ন মাঠে যেয়ে উপভোগ করি এবং সামনে থেকে দেখতেই আমি এই খেলাটি বেশ ভালোবাসি আমার সামনে প্লেয়াররা খেলবে এতে আমার খুব ভালো লাগে এবং আমি আমার সমস্ত বন্ধুদের নিয়ে মাঠে উপস্থিত থেকে এই খেলার বিষয়ে আলোচনা করতে করতে এই খেলাগুলি উপভোগ করে থাকি এটি খুব আকর্ষণীয় এবং ভালো খেলা ক্রিকেট খেলাটি ই আমি খুবই ভালোবাসি এবং আমার বন্ধুরাও খুবই ভালোবাসে এবং আমি তাদের সঙ্গেই দেখতে যাই যে কোনো স্টেডিয়ামে এবং প্লেয়াররা যেভাবে খেলে এবং তাদের খেলার বিভিন্ন ধরণ আমার খুব ভালো লাগে এবং নতুন কিছু দেখবো এই এই আশা নিয়ে আমি বিভিন্ন স্টেডিয়ামে ও মাঠে খেলা দেখতে যাই এবং আমার বন্ধুরাও আমার সঙ্গে সব জাগায় যেতে পছন্দ করে